বাংলা বাঙালিদের মাতৃভাষা বা পশ্চিমবঙ্গের ভাষা বাংলা তাই অন্য ভাষাভাষীর সঙ্গে যোগাযোগ করার জন্য ভারতের যেহেতু রাষ্ট্রীয় ভাষা হিন্দি সেই হিন্দি ভাষার মাধ্যমে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে